আমার প্রিয় শিল্পী বলতে প্রথমত আমার প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর এবং তার গান আমি অবশ্যই প্রচণ্ড শুনি এবং তার পরে যদি কারও নাম থাকে তাহলে অরিজিত সিং যেটা আধুনিক যুগের তো তাদের সম্পর্কে আমি বলতে গেলে তারা অবশ্যই খুব সুন্দর গান করে এবং তাদের ধন্যবাদ যে এত সুন্দর আমাদেরকে গান দেওয়ার জন্য এবং আমাদেরকে রোমাঞ্চিত রোমাঞ্চিত করার জন্য